পশ্চিমবঙ্গে চর্চা করা বিভিন্ন ধর্ম আমাদের স্বাস্থ্যে এবং সুস্থতার দিকে বিশেষভাবে নজর দেয় অনেক ধর্ম প্রার্থনা ধ্যান যোগ ব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হিসাবে মানা হয় প্রাচীনকাল থেকেই যোগ ব্যায়াম প্রার্থনা ধ্যান এইগুলোকে প্রাধান্য দিয়ে আসা হচ্ছে খ্রিশ্চান ধর্মে প্রার্থনা এবং যোগ ব্যায়াম মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে হিন্দু ধর্মে যোগ এবং আয়ুর্বেদিক চিকিৎসার প্রভাব তো সুপরিচিত প্রাচীনকাল থেকে যোগ ব্যায়াম এবং আয়ুর্বেদ চিকিৎসার কথা চলে আসছে যজ্ঞ বা আধ্যাত্মিক পরামর্শ আধ্যাত্মিক অনুষ্ঠানের সময় যজ্ঞ বা অন্যান্য আচার অনুষ্ঠান পালন করা হয় বিশ্বাসীদের মতে এটি একটি ইতিবাচক মানসিকতা এবং শারীরিক উন্নতি নিয়ে আসে এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করতে সাহায্য করে ধর্মীয় সম্প্রদায়গুলি প্রায়ই বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য সম্পর্কিত পরিবেশনা প্রদান করে গির্জা মন্দির মসজিদ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা খাদ্য বিতরণ ওইখানে এইসব করে আসছে তো এরকমভাবে ধর্মের পাশাপাশি ধর্মীয় স্থানগুলো আমাদের স্বাস্থ্যের দিকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তো এইভাবেই আমাদের ধর্মের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে